আমার তৈরি করা সবচেয়ে চ্যালেঞ্জিং পেন্টিংটি হলো যা আমাদের বিদ্যালয়ে প্রায় বহু বছর আগেই তৈরি হয়েছিল একজন চিত্র শিল্পী এসেছিলেন এবং তিনি আমাদের সকলের পরীক্ষা নেওয়ার জন্য তার একটি ছবি আমাদেরকে আঁকতে বলেছিলেন তাঁকে দেখে দেখে এবং সেইটি আমি জীবনে প্রথমবার একজনকে দেখে আরেকজনকে এঁকেছিলাম আমি অর্থাৎ বলতে চাইছি যে একজনের প্রতিচ্ছবি বা একজনকে দেখে আমি হুবহু আমার আঁকার খাতায় তার ছবিটি আমি তুলেছিলাম যা সত্যি আমার অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে এবং আমার ওই আঁকা দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং পুরো বিদ্যালয় উদ্বুদ্ধ হয়েছে দেখে আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা তা দেখে খুব বাহবা দিয়েছেন আমাকে এবং আমিও সত্যি সেইদিন খুব গর্বিত বোধ করেছি